আমি আমাদের বাড়িতে কোন যদি অতিথি আসে তাদের সঙ্গে খুব ভালোভাবে ব্যবহার করি করা করা হয় আমাদের বাড়ির সবাই এবং তাদেরকে আপ্যায়ন করে তাদেরকে বিভিন্ন ধরণের রান্না করে খাওয়ানো হয় তার মধ্যে আমি সবচেয়ে বেশী ভালোবাসি কোনো যদি আমাদের আত্মীয়রা এসে থাকেন তাদেরকে আমি নতুন কোনো জিনিস যদি করে খাওয়াতে পারি সেইটা আমার সবচেয়ে বেশী ভালো লাগে আর তারা এই রান্না খাওয়ার জন্যও বিশেষ করে আমার মানে আমাদের বাড়ি মাঝে মধ্যে এসেও থাকে তারা জানে যে বুম মানে আমার ডাক নাম হছে বুম তো তাই আমাকে সবাই বলে যে তুই ভালো করে কিছু একটা রান্না করে খাওয়াবি আমি যাচ্ছি বা আমি আসছি এইসব বলে থাকে তারা আসে এবং তাদের জন্য আমি নতুন ধরণের কিছু রান্না করি এবং তারা এইসব রান্না খায় তার মধ্যে বিভিন্ন ধরণের নাম আছে সেই নামগুলা আমি এখন অতগুলো বলতে পারছি না কিন্তু বিভিন্ন ধরণের রান্না যে বিশেষ করে তো মাংসের রান্না অনেক ধরণের রান্না করে থাকি আমি আর সবচেয়ে বেশী ভালোবাসি আমি পনিরের রান্না করতে পনিরের বিভিন্ন উপকরণ বিভিন্ন ধরণের জিনিস দিয়ে আমি ব্যব বিভিন্ন ধরণের রান্না বানিয়ে থাকি এইগুলো হচ্ছে আমার সবচেয়ে বেশী প্রিয় জায়গা যেইগুলো আমি সবাইকে করে খাওয়াতে ভালবাসি এবং আত্মীয়দেরকে করে খাওয়াতে ভালোবাসি